সময়ের সাথে সাথে আমাদের এলাকায় নারীদের ভূমিকা এখন অনেক অ পরিবর্তিত হয়েছে আগেকার যুগে হচ্ছে নারীদেরকে মানুষরা বাড়ি থেকে বেরোতে দিত না ঘরের মধ্যেই যেন সারাজীবন বদ্ধ করে রাখত মেয়ে হয়ে জন্মানো মানেই অনেক কষ্ট পেত মেয়েরা শুধু রান্না বাড়া খেতে দেওয়া বাচ্চা কাচ্চা মানুষ করা তাদের কোনো বাইরে কাজকর্ম নয় এমনকি পড়াশুনাও করতে দেয় না কিন্তু এখন হচ্ছে মেয়েরা বাইরে বেরোচ্ছে তারা কাজকর্ম করছে এখন মেয়ে হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মেয়ে প্লেন চালাচ্ছে মেয়ে এমন কাজ নেই যে জানে না এখন করতে পারে না মেয়েরা এখন পড়াশোনা কলেজ অফিস আদালত সব কিছুতে কাজ করছে মেয়েরা এখন একটা বাচ্চা মানুষ করার ক্ষেত্রেও মেয়েরা অনেক এগিয়ে আছে মেয়েরা মায়েরাই নিয়ে যাচ্ছে ছেলে মেয়েকে মানুষ করার জন্য দূর দূরান্তে পড়ানোর জন্য তারা নিয়ে যাচ্ছে তারা নিয়ে আসছে মেয়েরা এখন অনেক এগিয়ে আছে শুধুমাত্র সংসারের কাজের জন্য মেয়েরা আবদ্ধ নয়